হ্যাঁ আমার অনেক প্রিয় বাংলা লেখক এবং কবি আছে তাঁদের মধ্যে হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সুকুমার রায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় ইত্যাদি তার মধ্যে আমার পছন্দের কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি কিছু বলতেও পারব রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা সাহিত্যের একজন মহান কবি শিল্প যাত্রী এবং স্বাধীনতা সংগ্রামেও অমূল্য ভূমিকা পালন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আঠেরোশো একষট্টি সালে কলকাতার জোড়াসাঁকো বাড়িতে জন্মগ্রহণ হয় এবং উনিশশো একচল্লিশ সালে তাঁকে দেহ ছাড়ানো হয়েছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ অত্যন্ত বিবিধ তাঁর সাহিত্য সিজনশীলতা দর্শন প্রেম স্বাধীনতা প্রকৃতি এবং মানবের মূল্যবোধে অপরিসীম তাঁর মহাকাব্য কাব্যগ্রন্থ হল গীতাঞ্জলি তাঁর শীর্ষ কৃতি পেয়েছে এবং এতে প্রেম দর্শন এবং মানব সম্পর্কেও কবিতা প্রস্তুত করা হয়েছে এছাড়া তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হল গোরা ঘরে বাইরে ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর একজন শীর্ষ গীতিকার এবং সংগীত শিল্পী হিসেবে প্রসিদ্ধ ছিলেন তাঁর গানগুলিকে বাঙালিরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে জেনে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর একজন সমাজ সংস্কৃতি প্রতি আগ্রহী ছিলেন এবং তাঁর কাজে মানবতা সাহিত্য এবং শিল্পের মূল্যবোধের গুরুত্ব পায় তিনি বিশ্ব ভ্রমণও করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ বাংলা সাহিত্যে এবং সাংস্কৃতি ধারার মৌলিক অংশ হিসাবে প্রশংসা পেয়েছে এবং তাঁর প্রাথমিক উপন্যাস চোখের বালি দিয়ে তিনি নৈতিক এবং দার্শনিক চিন্তার সাথে লেখন সৃজন করেছিলো তাঁর কাজ প্রতি সময়ে মানুষকে এগিয়ে নিয়ে যাবে এবং সাহিত্যিক জগতের গভীর প্রভাব ফেলবে মানে ফেলেছে কবিগুরু হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সম্মান দিয়ে থাকি